হ্যাঁ আমি স্বেচ্ছা সেবক বা সমাজের উদ্দেশ্যে কাজ করেছি আমাদের পাশের ওয়ার্ডে বা শহরে একটা জায়গায় আমরা সেখানে ডাস্টবিন পরিষ্কার করেছি আশেপাশে গাছপালা ছিলো সেগুলোকে পরিষ্কার করেছি মশা মাছি থেকে তাদেরকে দূরে রাখার চেষ্টা করেছি জঙ্গল সাপ করে ডাস্টবিনে পানি জমা ছিলো সেগুলোকে ক্লিয়ার করে দিয়েছি এটা আমি জনগণের ভালোর জন্য করেছি আমার ভালো লাগে খুব সমাজের স্বেচ্ছা সেবা কাজ করতে এই এনজিও আসে আমাদের এখানে ওই এন জি ওদের সঙ্গে আমি কিছু সমাজসেবার কাজ করতে চাই একা একা তো আর সেগুলো করা যায় না কারোর সঙ্গে কারোর সাহায্য নিতে হয় না এ ব্যাপারে আমি তাদের থেকে সাহায্য নিয়ে সমাজের কিসু স্বেচ্ছা সেবা এবং ভালো কাজ করার সিদ্ধান্ত নিচ্ছি আমাদের সমাজে ন্যায় অন্যায় অনেক কিছু হতে চলেছে আমরা ন্যায়াই বিচারটাকে সবাইকে পাইয়ে দেওয়ার জন্য চেষ্টা করবো আমাদের সমাজে নানান ধরনের ন্যায় অন্যায় অবিচার সব ধরনেরই সমস্যা হতে থাকে এই সমস্যা থেকে আমাদেরকে সবাইকে শান্তি বজায় রাখতে হবে এগুলো সমস্যাবামূলক কাজের মধ্যেই পড়ে এই জন্য আমি এন জি ওদের কাছ থেকে সাহায্য নিতে চাই এইভাবে আমি সমাজের কিছু স্বেচ্ছা সেবামূলক কাজ করে নিজের মনকে শান্তনা থেকে স্যার